মানে যখন আমি শীতকালে যাই শীতকালে যেমন দার্জিলিং বা এই এতে ওই মানে শীতকালে যেমন যায় বেড়াতে সব জায়গায় দীঘায় ঘুরতে যায় যখন ওই মানে গেলে শীতকালে গেলে ঠান্ডার সময় গেলে ভালো লাগে আর গরমকালে অনেক দূরে দূরে যেতে হয় ওখানে যে দেশে বরফ জমে সেই দেশে গেলে ভালো লাগে শীতকাল আর গরমকালে তফাৎ এটাই শীতকালে সব জায়গায় যেতে ভালো লাগে এই কারণে শীতকালে মানে অত কষ্ট হয় না শরীরে দূরে দূরে গেলেও আর মানে এই দীঘায় যেমন ওই ইয়েতেও মানে যেখানে যেখানে লোক বেড়াতে যায় যে জায়গাগুলো আমি যাই না জানি না দীঘায় যায় বা চিড়িয়াখার ওই সুন্দরবনে যায় নদী এলাকায় শীতকালে ভালো লাগে আর গরমকালে যে দেশে বরফ জমে সেই দেশগুলো যাওয়া হয় ওই দেশে গেলে কী হয় দেখতে ভালো লাগে সব জায়গা গরমকালে তো বরফ জমে আছে বরফ জমে আছে সব জায়গায় ওগুলো যত ঘুরবে তত সব জায়গায় বরফ আর বরফ ওগুলো দেখতে ভালো লাগে ওগুলো দেখতে ভা ভালো লাগে বলতে গ্রীষ্মকালে যখন মানে ইয়ে হয় তখনই ওগুলো ওখানে গেলে ভালো লাগে শীতকাল আর গরমকালের ব্যাপার এটাই অন্য কিছু না আর জলবায়ু বলতে জল ওই জলগুলো যখন হাতে তুললাম গলে গেলো তখন মনে হলো যে বরফগুলো গ গলে যাচ্ছে তখন গরমকালে কিছু মনে হয় না হাতে তুলে নিলে আর বরফ জমে থাকে ওগুলো সব জায়গায় দেখতে দেখতে দেখতে দেখতে অনেক বেলা হয়ে যায় যে রুম ভাড়া নিলাম সেখানে চলে গেলাম আবার পরেরদিনকে গেলাম এইভাবে আমরা দেখতে থাকি জলপাইগুড়ি এসব জায়গায় যেতে ভালো লাগে গরমকালে এইভাবে আমরা দেখি বা দেখতে ভালো লাগে খুব ভালো লাগে শীত কালে তো বেশি ভালো লাগে ঘুরতে আর গরমকালেও মানে যে দেশে বরফ জমে সেই দেশে ভাল লাগে তাছাড়া অন্য কোনো দেশে ভালো লাগে না সবচেয়ে বেশি ভালো লাগে শীতকালে চিড়িয়াখানায় সুন্দরবন এতেও দীঘায় এগুলো শীতকালে বেশি ভালো লাগে